সারাদিন আপনার পান করা পানীয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী এই প্রশ্নের উত্তরে অনেকে হয়ত যে কয়েকটি পানীয়ের নাম বলবেন তার মধ্যে অন্যতম হল চা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই পানীয় একটি হল চা আমাদের চাহিদার কারণে গত তিন শতাব্দিতে এর পাতার ধরণের বিভিন্ন পরিবর্তন এসেছে বিভিন্ন মহাদেশ জুড়ে কিন্তু এর আবেদন একই রয়ে গেছে উটের কাফেলা থেকে শুরু করে রাজনৈতিক বিপ্লব এমন কি পরলৌকিক জীবনের অনুসঙ্গ হয়ে চা মানবজাতির জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে কিন্তু চা সম্পর্কে বিভিন্ন প্রবাদও চালু রয়েছে চা হল মধ্য চীনের ইয়ংলিং সমাধিস্থলে প্রাচীনকালে অন্ত্যেষ্টিক্রিয়াতে যেসব নৈবেদ্য দেওয়া হত তার মধ্যে একটি শুকনো পাতা বা কেক দেওয়া হত এই পাতার মধ্যে ক্যাফেইন বা থিয়ানিন প্রমাণ করে যে সেইগুলি চায়ের পাতা তাই চা বিভিন্ন যুগে অনেক পুরনোভাবেও ব্যবহার করা হয় জাপানে চা আসে চীন থেকে ফিরে আসা জাপানি ধর্মগুরু এবং দূতেদের হাত ধরে তাছাড়াও রুশেদের কাছে বেশিরভাগ চা পৌঁছাত চীন থেকে রাশিয়া পথে ক্যারাভান রুটে সপ্তদশ শতকে চীন এবং ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কে ভাঙন ধরলে ব্রিটিশদের চায়ের জন্য অন্যান্য দেশে মনোযোগ দিতে থাকে এছাড়াও আমাদের দেশে চায়ের একটা ঐতিহ্যপূর্ণ ইতিহাস রয়েছে আমাদের দেশে চা এসেছিল সুদূর ব্রিটেন ব্রিটেন থেকে ইংরেজদের আগের আমলে কোনও এক মহারাজা আমাদের দেশে প্রথম চা নিয়ে আসেন এবং তা দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় রোপণ করেন তারপর থেকেই চা বিশ্ববিখ্যাত হয়ে ওঠে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে ভালো জাতের চা হল দার্জিলিং এখানে প্রায় আঠেরো ধরণের চায়ের ভ্যারাইটি পাওয়া যায় এই চা বিভিন্ন নামেও পরিচিত চা বানানো হয় সাধারণত গরম জল ফুটিয়ে তারপর চিনি চা পাতা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর যে পাতা থেকে রসটা বেরিয়ে আসে সেটাই আমরা চা হিসাবে পান করি এছাড়া দুধ চা মালাই চা এবং আরও বিভিন্ন ধরণের কত নাম না জানা চায়ের খোঁজ রয়েছে চা ছাড়া আমাদের বাঙালি যেমন জীবন যেমন চলে না তাছাড়াও ভারতীয়দের সাধারণ মানুষের একটি প্রধান পানীয়ই হল চা